হ্যাঁ রাজস্ব উৎপন্ন করার জন্য খামারের পশুদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা যায় যদি পশু থেকে রাজস্ব উৎপাদন করতে চাই তাহলে সবার প্রথমেই আমরা কি পশু কি ধরনের পশু চাষ করবো সেটা আগে আমাদের ভেবে নিতে হবে তারপর সেই পশুটিকে আমাদের অনেক পরিমাণে কিনে এনে আমাদের খামার একটি করে রাখতে হবে ধরুন আমরা যদি গরু চাষ করতে চাই তাহলে আমরা গরু অনেকগুলি গরু কিনে এনে আমাদের খামারের মধ্যে তাদেরকে রাখবো এবং তাদেরকে বিভিন্ন ধরনের চারা ঘাস ইত্যাদি খাইয়ে তাদেরকে ভালো করে বড়ো করে তুলবো তারপরে সেই যখন গরুগুলি দুধ দিতে থাকবে তখন সেই দুধ বিক্রি করে আমরা যথেষ্ট রাজস্ব আদায় করতে পারি আর তাও যদি না হয় তখন বাছুর হওয়ার পরে সেই বাছুরকে আবার খাইয়ে বড়ো করে তুলে সেই বাছুরও আবার যখন দুধ দিবে সেই দুধ বিক্রি করে আমরা রাজস্ব আদায় করতে পারি এছাড়াও আমরা গরুকে বিক্রি করেও যথেষ্ট রাজস্ব আদায় করতে পারি আমরা যদি ছাগল চাষ করতে যাই তাহলে ছাগলকে ছাগলের দুধ বিক্রি করতে পারি ছাগলের বাচ্চা বিক্রি করতে পারি ছাগলকে বড়ো করে তুলে অনেক বিক্রি করতে পারি ফলে আমাদের কাছে যথেষ্ট রাজস্ব হয়ে উঠবে